হ্যাঁ ম্যাডাম বলছি যে আমার আজ সাতদিন ধরে জ্বর তো জ্বর তো আমি ডাক্তার দেখিয়েছি ওষুধও খেয়েছি কিন্তু জ্বর কিছুতেই কমছে না তো সেই জন্য আপনাকে ফোন করলাম প্রায় সাতদিন ধরে সাতদিন কিছুতেই জ্বর হয়তো কমছে আবার সেই আবার জ্বর চলে আসছে জ্বরের সাথে মাথা ব্যথা প্রচণ্ড গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছে আর বমি বমি ভাব আসছে মাঝে মাঝে খাওয়া দাওয়ার একদম খেতে পারছি না কিছু এসব সমস্যাগুলো তো আছেই তার সাথে মানে উঠতে পারছি না এতো দূর্বল লাগছে শরীর আচ্ছা কি টেস্ট করাতে হবে আচ্ছা বলছি ম্যাম কীরকম খরচা হবে এগুলো করাতে হুম আচ্ছা তাহলে আমি কবে যাব ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে যাচ্ছি যেয়ে আপনার সাথে ওখানে গিয়ে কথা বলে নেব তারপরে যা যা টেস্ট বলবেন সেগুলো তাহলে করিয়ে নেব ঠিক আছে ঠিক আছে ম্যাম ধন্যবাদ ধন্যবাদ